আমি গড়বেতায় ছোটো থেকে মানুষ হয়েছি সেখানে আমার মা বাবা তিন বোন আর আমি মোট চার বোন মিলে ছোটো থেকেই খুব কষ্টে মানুষ হয়েছি সেখান থেকে আমি হচ্ছে ছোটবেলায় প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করি সেখান থেকে আবার একটা অন্য স্কুলে ভর্তি হই প্রাথমিক বিদ্যালয় পাশ করার পর গড়বেতা উমা দেবী বালিকা বিদ্যালয় সেখানে মাধ্যমিক পাশ করার পর আবার হচ্ছে মাধ্যমিক পাশ করে মাধ্যমিকের রেজাল্ট বাড়িতে নিয়ে আসি সেই আনন্দে আমরা মন্দিরে বেড়াতে গেছিলাম সর্বমঙ্গলা মায়ের মন্দির সেখানে ঘোরা ঘোরাফেরা মায়ের প্রসাদ খাওয়া দিয়ে হচ্ছে আবার বাড়িতে ফিরে আসা তারপরে আবার কিছুদিন পর আমি হচ্ছে গড়বেতা হাই স্কুলে উচ্চ মাধ্যমিক পাশ করার জন্য সেই স্কুলে ভর্তি হই তারপর উচ্চ মাধ্যমিক পাশ করার পর রেজাল্ট আনি সেখান থেকে সেখান থেকে আবার হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ করার পর সেই এই রেজাল্ট এনে রেজাল্ট আনার পর সবাইকে রেজাল্ট দেখিয়ে সেই আনন্দে আমরা হচ্ছে গনগনি নদী বেড়াতে গেছিলাম গনগনি নদীতে অনেক কিছু দেখলাম সেখান থেকে ফিরে এসে আমরা সবাই মিষ্টি খেলাম তারপরে হচ্ছে সব দিদি বোনেরা হচ্ছে তিন দিদির বোনের বিয়ে হয়ে গেছিল আমি হচ্ছি ছোট তারাও হচ্ছে আনন্দে এসেছিল সবাই মিলে একটা হচ্ছে পার্কেও বেড়াতে গেছিলাম রোডের পার্কে সেখান থেকে ফিরে এলাম তারপরে কিছুদিন পরে ভাবলাম যে হচ্ছে আরও কি বিষয় নিয়ে পড়া যায় কিন্তু সেই হচ্ছে চিন্তা ভাবনা মাথায় আসতেই আমার বিয়ের সম্বন্ধ চলে এসেছিল দিয়ে বিয়ের সম্বন্ধ আসার পর আমার বিয়ে হয়ে গেছিল দিয়ে আর হচ্ছে পড়াশুনো তো আর হল না এরপরে বিয়ে করে এই সংসারের কাজকর্ম তারপরে হচ্ছে মেকআপ আমি হচ্ছে বিউটিশীয়ান হতে চাই ওই মেকআপ আরে ওইসব চিন্তাভাবনা করছি যে কীভাবে বিউটিশীয়ানটাকে তুলে ধরব সেই চিন্তাভাবনাই চলছে যদি কখনও হচ্ছে পারি সেটা সম্ভব হয় তাহলে আমি বিউটিশীয়ানটা সম্পূর্ণ করতে চাই আমার একটা ছোট বাচ্ছা আছে তাকে নিয়েই হচ্ছে সারাদিন চলে যায় তার খাওয়ানো পড়ানো স্নান করানো ঘুম পাড়ানো খুব দুষ্টু দিয়ে সেখান থেকে হচ্ছে ঘরে শ্বশুর শাশুড়ি সবার রান্না বান্না স্বামী তারপর ঘরে কাজ কর্ম বাচ্ছাকে স্কুলে পাঠানো বাচ্ছাকে খাওয়ানো ঘুম পাড়ানো শোয়ানো তারপর হচ্ছে সারাদিন রাত কাজকর্ম করার পর যেইটুকু সময় পাই আমি আমার হচ্ছে যে পার্লার তৈরি করব সেই সারাদিন পার্লার তৈরি করার হচ্ছে চিন্তাভাবনা করে থাকি হচ্ছে এটাকে কোন প্রোডাক্ট কিনলে ভালো হয় কোন প্রোডাক্ট না কিনলে ভালো হয় সেইসব চর্চা নিয়েই থাকি বাড়িতে অনেক জায়গা আছে হচ্ছে সেখানেই পার্লার একটা খুলব ভবিষ্যতে হচ্ছে আমি খুব চুল বাঁধতে পছন্দ করি সেই চুল চুল বাঁধতে পছন্দ করি শাড়ী পড়াতে পছন্দ করি ঘর গোছাতে পছন্দ করি আইব্রৌ করতে পারি মেকআপ করতে পারি মানে পার্লারের যা সমস্ত কাজ সবই করতে পারি চুল কাটাও চুল কাটাও চুল কেটে দিতেও পারি ইত্যাদি ইত্যাদি যদি কখনও ভবিষ্যতে সম্ভব হয় তাহলে আমি পরে এই কাজগুলি করব দিয়ে হ্যাঁ রান্না বান্না সব হচ্ছে রান্না আমি যেকোন হচ্ছে রান্নাই করতে পারি যেমন আমার শুক্তোটা খুবই ভীষণ প্রিয় শুক্তো চিকেন কষা তারপর আলুভাজা ডাল চাটনি পকোড়া আর আমার ছেলে আলুভাজা খুবই খেতে ভালোবাসে তাই যখনই হচ্ছে আমি রান্না করি আলুভাজা করে দিই